আমার জীবনে সবথেকে দামি জিনিস হল আমার পরিবার প্রত্যেকেরই পরিবার তাদের কাছে মূল্যবান কারণ পরিবার হচ্ছে আমাদের বেড়ে ওঠার একটি ক্ষেত্র পরিবারের মানুষজনের সাথে থেকে আমরা অনেক বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকি তাছাড়া জীবনের যে কোনো সমস্যার সম্মুখীন যখন আমরা হয়ে থাকি তখন পরিবারের তরফ থেকে আমরা যে মানসিক সাহায্য পাই তা আমাদের জীবনে এগিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও জীবনের কোনো ক্ষেত্রে যখন আমরা কোন সিদ্ধান্ত নিই তা আমাদের জীবনে সঠিক হবে কি না তা পরিবারের লোকজন বলে দিতে পারেন পরিবারের ভূমিকায় আমি প্রথমেই মায়ের কথা বলতে পারি মা সকল সন্তানের কাছেই খুবই প্রিয় আর মেয়েদের সঙ্গে মায়ের সম্পর্ক খুবই সুন্দর হয়ে থাকে আমরা মেয়েরা যত বড়ো হই মাই মাই সেই ব্যক্তি যিনি আমাদের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠেন আমাদের জীবনের সমস্ত রকমের সুবিধা অসুবিধা আমরা খুব সহজেই মায়ের সাথে ভাগ করে নিতে পারি এবং হালকা হতে পারি মায়ের সাহায্য আমাদের জীবনে খুবই প্রয়োজন এছাড়াও বাবার ভূমিকাও আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া ভাই বোন যাদের সাথে আমরা বেড়ে বেড়ে উঠি সকলের সাথে থাকা এবং তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আমাদের কাছে খুবই মূল্যবান পরিবারের প্রতিটি মানুষ যেমন দাদু দিদা জ্যেঠু জ্যেঠিমা কাকু কাকিমা তাদের প্রত্যেকের কাছেই কাছ থেকে আমরা এমন অনেক বিষয় জেনে থাকি যা আমাদের ভবিষ্যতে ভীষণভাবে কাজে লাগে তাই পরিবার আমার কাছে সবথেকে দামি জিনিস বলেই আমি মনে করি